বাংলা ভাষা ভারতের ইতিহাসের এক অমূল্য সম্পদ বাংলা ভাষার প্রতিষ্ঠা করার জন্য ভাষা আন্দোলন হয় এই ভাষা সংস্কৃতির সারা দেশে ছড়িয়ে আছে নানা ভাষার সাথে বাংলা ভাষা যুক্ত হয়েছে বাংলা ভাষার মানুষ বিদেশিদের বিরুদ্ধে লড়াই করেছিল একত্রিত হয়ে তাদের সাথে নানা ভাষাভাষীর মানুষ মিলিত হয় তারা বাংলার পোশাক পরার ডাক দিয়েছিলেন সমস্ত দেশবাসীকে বিদেশি পোশাক বর্জন করে বিদেশিদের বিতাড়িত করতে চেয়েছিলেন এবং তারা তা শেষ পর্যন্ত সফলও হয় ভারতের বাংলা ভাষা এক এক অমূল্য সম্পদ যেভাবে কবিগুরু রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম বাংলা ভাষায় গান লিখেছেন কবিতা লিখেছেন আমরা সেই গান গেয়ে বাংলার উৎসব পালিত করি বাংলার কবিরা ঘরে ঘরে উচ্চারিত হয় এবং বইয়ে পড়া হয় নিজেদের ঐতিহ্য সংস্কৃতি বজায় রেখেছে এই বাংলা ভাষা এবং রাখি বন্ধনের মতো উৎসব পালন করে আমরা একে অপরের সঙ্গে যুক্ত হই নানা ভাষাভাষীর সঙ্গে মিলিত হই যেমন হিন্দু মুসলিমকে ভাইবোন বলে একত্রিত করেছিল রাখিবন্ধন উৎসব সেই উৎসব এখনও পালিত হয় মুসলিম হিন্দু তামিল তেলেগু পাঞ্জাবি সমস্ত ভাষার মানুষ একে অপরের সঙ্গে অতোপ্রতোভাবে জড়িত কবিগুরুর লেখা জাতীয় সঙ্গীত তার প্রমাণ বাংলা ভাষায় এই জাতীয় সঙ্গীত উচ্চারিত হয় এবং সকল ভাষার মানুষ তা একত্রিতভাবে গান গেয়ে ওঠে এবং তাকে সন্মান জানায় বাংলা ভাষাতেই এই জাতীয় সঙ্গীত রচিত হয় এবং তা সারা দেশ জুড়ে পালিত হয় এমনকি বিশ্বেও এই জাতীয় সঙ্গীতের কদর অনস্বীকার্য